আপনার এলাকার প্রাকৃতিক সম্পদগুলি কী কী যা ব্যবসায়ীক ক্রিয়াকলাপের জন্য ব্যবহার করা যেতে পারে আমার এলাকার প্রাকৃতিক এমন অনেক সম্পদ আছে যা ক্রিয়াকলাপে ব্যবহার করা যেতে পারে ব্যবসায়ীক ক্রিয়াকলাপের জন্য আমাদের এখানে প্রাকৃতিক সম্পদ যেমন আছে ফুল আছে ফল আছে জ্বালানি কাট আছে যেমন আমাদের এখানে ফুল তুলে এনে সে যে যারা ফুলের ব্যবসা করে আমাদের এখানে তারা ফুলগুলি ধুয়ে নিয়ে সেই ফুলগুলিকে বাজারে বিক্রি করে এবং সেই বাজার থেকে যারা নানান ধরনের ফুল পাওয়া যায় যারা পুজোর ফুল নেবে বা এমনি অন্যান্য কাজে যারা ফুল দেবেও কোনো অনুষ্ঠানে দেবে বিয়ে বাড়িতে দেবে বা জন্মদিনে দেবে এরকম অনেক নানান ফুল পাওয়া যায় এবং ফল ফল হচ্ছে ঠাকুরের ফলও পাওয়া যায় এবং যারা অসুস্থ সেই অসুস্থদেরও ফল পাওয়া যায় এবং যারা হাসপাতালে থাকে সেই হাসপাতালেরও ফল পাওয়া যায় সে ফলগুলি তারা গাছ থেকে তুলে এনে ভালো করে ধুয়ে যারা ব্যবসা করবে তাদেরকে বিক্রি করে যারা জমিতে চাষ করে তারা সেই ফলগুলি তুলে এনে ব্যবসায়ীক দেরকে বিক্রি করে এবং জ্বালানি কাঠ আমাদের এই অনেক প্রাকৃতিক জ্বালানি কাঠ আছে যেই জ্বালানি কাঠ দিয়ে অনেক ব্যবসায়ের কাজে লাগে যেমন আমাদের এখানে মুড়ি মিল আছে এই মুড়ি মিলে জ্বালানি কাট অত্যন্ত প্রয়োজনীয় নয়তো মুড়িটা চাল থেকে মুড়ি হবে না সেই জ্বালানি কাঠটা নিচে দিয়ে তার উপর আগুন জ্বালিয়ে তবে মুড়িটি তৈরি হবে এবং জ্বালানি কাঠ বিক্রয় হয় এবং সেই জ্বালানি এবং কাঠ গাছ বিক গাছ কেটে কাট তৈরি করে সেই কাটটা বিক্রয় করে সেই কাঠের মাধ্যমে সেই কাঠ থেকে আমরা খাট তৈরি করি বা তক্তপোষ তৈরি করি জালনা দরজা এরকম নানান যাবতীয় জিনিস আছে যেমন ডেসিং টেবিল এরকম নানান যাবতীয় জিনিস এই জ্বালানি কাঠ থেকে তৈরি হয় বা প্রাকৃতিক গাছ থেকে এইসব জিনিস তৈরি হয়